আমাদের এখানে আমাদের হাওড়া থেকে সাধারণত আমরা কলকাতার দিকে খেলা দেখতে যাই কলকাতায় স্টেডিয়াম রয়েছে ইডেন গার্ডেনস সেখানে ক্রিকেট খেলা হয় মূলত এই ইডেন গার্ডেনতে এক লাখ এর মতো দর্শক এখানে আসন আছে প্রায় এবং এই দর্শক আসনে দর্শক বসে এছাড়া যুবভারতী ক্রীড়াঙ্গন রয়েছে যুবভারতীতেও বর্তমানে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনেক নতুন আধুনিকরণ করা হয়েছে এখানে ফুটবলের দর্শক এখানে ফুটবল খেলা দেখতে যায় সাধারণত যখন ডার্বি ম্যাচ হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান তখন প্রচুর দর্শক হয় এমনি দর্শক আসনও আছে সত্তর আশি হাজারের কাছাকাছি এছাড়া নৈহাটি স্টেডিয়াম আছে ব্যারাকপুর স্টেডিয়াম আছে এই সমস্ত স্টেডিয়ামেও ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যে ম্যাচগুলি হয় তাতেও দর্শক হয় এছাড়া মোহনবাগান ক্লাব আছে ইস্ট বেঙ্গল ক্লাব আছে এদেরও নিজস্ব মাঠ আছে এই সমস্ত মাঠেও প্রায় পনেরো কুড়ি হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারে তো সেক্ষেত্রে খেলা দেখার মোটামুটি কোনো অসুবিধা হয়নি সে এখনও পর্যন্ত ও আবার এরকমও হয়েছে যে যখন ধরুন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ হচ্ছে সেই সময় টিকিট পাইনি কলকাতার ইডেন গার্ডেনে যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থাকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ থাকে সেই সময়ও কিছু টিকিট পাই না আমরা ঠিক মতো এরকম ঘটনাও ঘটেছে অর্থাৎ মানুষের চাহিদার উপর টিকিট বিক্রি হয় এটা আমরা সবাই জানি আমরা ইকনমিক্সে চাহিদা পড়েছি বাজার পড়েছি সেই সেরকমই ব্যাপার চাহিদা যখন বেশি থাকে তখন টিকিটের মান অর্থাৎ টিকিটের দামও তখন বেশি থাকে এবং টিকিট সহজে পাওয়া যায় না ঠিকঠাক আগে থেকে যদি না টিকিট বুকিং করা হয় এই র এই সমস্ত স্টেডিয়ামগুলিতে যথেষ্ট ওপর বিভিন্ন রকম ইভেন্টের খেলাধুলা হয় এবং বিভিন্ন রকম দর্শক তাদের এই দর্শক আসন আলোকিত করে খেলা দেখে খেলাটাও আমরা জেনে থাকি